বলিউড টলিউডে ভারতের সর্বত্র ফ্যাশন মানুষকে আকর্ষিত করে তোলে এবং সেগুলো আকর্ষণীয় জিনিসের মতোন মানুষের মনে গেঁথে বসে যেমন পাখি চুড়িদার বেরিয়ে ছিলো এবং আনারকলি বেরিয়ে ছিলো সেই জন্য মানুষ ওগুলো যখনই নতুন জিনিস ডিজাইনের বের হয় তখনই মানুষ আকর্ষিত হয়ে ওঠে সেই জন্য মানুষের কাছে পয়সা হলে যার যখন হাতে পয়সা হয় সেগুলো সবাই কিনে পরে এবং দর্জির কাছে বানাতে দেয় সেই রকম ভাবেই যেন বানিয়ে দেয় দর্জিকে বলে কিন্তু মানুষ এমন জিনিস নেই যে মানুষ কোনোটা নতুন উঠলে মানুষ নিতে চায় না মানুষের মনে আকর্ষণীয়র মতোন ওটা ফুটে ওঠে সেই জন্য মানুষ পরলে ভালো লাগে পরতে ইচ্ছে হয় সেই জন্য মানুষ ওগুলো কিনে নিয়ে আসে বলিউডের জিনিস পরলে মনে হয় যেন আমি বলিউডের মধ্যেই আছি সেই জন্য মানুষ ওগুলো খুব আকর্ষণীয় বলে মনে করে এবং তাড়াতাড়ি করে ওগুলো পয়সা হলেই কিনে নিয়ে আসে এবং সেগুলোকে খুব যত্ন সহকারে পরে